গতকাল বাজার থেকে আমি একটি সুতির জামা কিনেছি গরমে পড়ে বেশ আরাম খুব নরম পড়েও আরাম আমার তো খুবই পছন্দ